কে বলছেন হুম কী নাম এক মিনিট আমি খাতাটা চেক করে আপনাকে বলছি হ্যাঁ বলুন কী সমস্যা কীসের জন্য আপনি তো কদিন আগেই ছুটি নিয়েছিলেন এখানে সাইন করা আছে খাতাতে আমার খাতা আমার কাছেই আছে দেখুন অফিসে এখন কাজের চাপ বেশি আছে ছুটি বললেই তো আর ছুটি হবে না আপনি কিছু দিন আগেই এই পাঁচ দিন ছুটি নিয়েছিলেন আবার এখন ছুটি চাইছেন অফিসের কাজগুলো তাহলে কে করবে ঠিক আছে আপনি একটা কাগজে লিখে এনে এখানে জমা দিন আমি স্যারের সঙ্গে কথা বলে দেখছি আপনাকে ছুটি দেওয়া যায় কি না দেখুন এভাবে তো হয় না সব জায়গায় একটা নিয়ম কানুন থাকে আপনি কোনো গার্জেন বা যাকে হোক একটা চিঠিতে লিখে পাঠিয়ে দিন অফিসে সেটাকে আমি স্যারের কাছে দেবো স্যার যদি আপনাকে ছুটি দেয় তাহলে আমি আপনাকে কল করে জানিয়ে দেবো আপনাকে আচ্ছা ঠিক আছে আপনাকে স্যারের নম্বরটা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি আপনি স্যারের সঙ্গে সরাসরি কথা বলে নিন সরি সরি আপনার জন্য আমি স্যারের কাছে বকা খেতে পারবো না আমি নম্বরটা আপনাকে সেন্ড করে দিচ্ছি আপনি স্যারের সঙ্গে কথা বলে নিন আপনি এই পাঁচ দিন আপনি দুদিন আগে পাঁচ দিন ছুটি নিয়েছিলেন সেই স্যার তো আমাকেই বকবে না এখন অফিসে কাজের চাপ বেশি আছে আচ্ছা ঠিক আছে আমি স্যারের কাছে জেনে আপনাকে জানাচ্ছি